প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে জানা আছে কারণ এটা আমাদের ঘর বাড়ি দেওয়া হয় এই ঘর বাড়ি দেওয়ার জন্য যাদের মাটির ঘর আছে তো তারা ভালো মানে মাটির ঘর আর থাকে না তাদের পাকার ঘর হয়ে যায় তো এটাই ছিলো এবং প্রধানমন্ত্রী এটা করায় আমাদের সবার অনেক উপকার হয় অনেক গ্রামে গ্রামে এরম আসে যারা করে বাড়ি কিন্তু সবাই করতে পারে না আবার যারা পারে না তাদের সরকার এটা দিয়েছে তো এটাই হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য গ্রামে অনেক বাড়ির জায়গায় তো এখানে অনেক জায়গায় ঘর দেওয়া হয়েছে তো এটা আমাদের একটা ভালো দিক বলতে পারেন